এখনও পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় বাইকিং এক্সপিরিয়েন্স বলতে আমি বন্ধুদের সাথে একটা ইভেন্ট বা একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট নিয়েছিলাম তো সেখানে আর কি আমার বাইকিং রেসিং কি খুব ভালো হবে আর কি তো আমার সেই রকম মানে বাইক রেসিং করার কোনো এক্সপিরিয়েন্স বলতে এমনি আর কি চালিয়েছি জোরে এই রকম তাছাড়া যে রেস করেছি এই রকম কোনো ব্যাপার না তো আমি সেই রেসিংয়ে গিয়েছিলাম এবং নেমেছিলাম তো মোটামুটি বাইক তো সবারই আর এক ছিল না আলাদা ছিল মোটামুটি সবারই ইঞ্জিন একেবারে ও কে ছিল বা গাড়ি ভালো ছিল হাই পিক আপ কিন্তু একটা টানের তো ব্যাপার আছে না আপনি যদি সুপার স্প্লেন্ডার নিয়ে আসেন আর যদি যদি কে টি এম থাকে তাহলে তো হবে না তো এটাই আর কি বোঝানোর আমার আর কি এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স মানে আছে বলে আপনাদেরকে বললাম তো লেবু আপনার সবসময় তো বাইকে এক্সপিরিয়েন্স আমার এরকম ছিল তো বাইকে আমি ওই রেসিং করেছিলাম তো মোটামুটি এরকমই এক্সপিরিয়েন্স আমার আছে